আমাকে প্রায় প্রতিদিনই যাত্রীবাহী বাসে যেতে আসানসোল থেকে রানিগঞ্জ যেতে হয় কর্মসংস্থানের জন্য এই বাসে সামনে ড্রাইভারের সিটের পাশে থাকে কেবিন কেবিনের মধ্যে বসার একটি ব্যবস্থা থাকে এবং অন্যদিকে চালকের আসন থাকে দরজার পাশেই থাকে কন্ডাক্টারের সিট এবং তার পাশে দুটি রোয়ে দুটি দুটি করে চারটি বসার স্থান থাকে এবং পশ্চাতের দিকে আরো একটি আসন থাকে যেখানে পাঁচটি বসার আসন সংরক্ষিত থাকে এই বাসগুলি মধ্যে দিয়ে আমরা যাতায়াত করি পেছনের দিকের বাসে বসলে পেছনের দিকের সিটে বসলে একটুকুনি বেশি ঝাঁকুনি অনুভূত হয় মধ্যবর্তীস্থানে বসলে ঝাঁকুনি সব থেকে কম অনুভূত হয় এবং সামনের দিকে কেবিনে বসার সব থেকে বড়ো অনুভূতি হল এখান থেকে সমস্ত রাস্তা এবং আশেপাশের দৃশ্য সুন্দরভাবে দৃশ্যমান হয়ে থাকে